হ্যালো কোথায় ঘুরতে যাবেন

হ্যাঁ নিয়ে যাচ্ছি দশ দিনেরটা ভাড়া এসি বাস আছে ভালো বাস এমনি বাসে আট হাজার এসি বাসে দশ হাজার দুর্গাপূজার পরেই যাব আর যদি উপরে স্লিপার খাওয়া দাওয়া

হ্যাঁ হ্যাঁ এসি বাস হলে দশ হাজার নর্মাল বাস হলে আট হাজার ঠিক আছে তাহলে ফোন করবেন